হ্যালো হ্যাঁ কে হ্যাঁ সাহেব আখতার বলছি বলেন ও হুম আসতে বলতে আপনার কখন লাগবে আর কি লোক তো আমি তো বর্তমানে একটা জায়গায় কাজ করছি অবশ্য আমার কালকে এগ্রিমেন্টটা শেষ হয়ে যাবে আমার একটা প্রয়োজন ছিল এরকম দোকানের তো আপনি একটু লোকেশানটা বলবেন দোকানের ব বাস স্ট্যান্ড বলতে কান্দি বাস স্ট্যান্ড হুম হুম হুম ও সমস্যা নেই যাওয়া যাবে পরশু বেতন তো দাদা এখন মার্কেটে আমার আটশো টাকা করেই চলছে আপনিও আটশো টাকা করেই দেবেন কি আর বলবো বাকি দেখবেন যদি রান্নাবান্না ভালো হয় ক্ষীর যদি ভালো হয় লোকের যদি চাহিদা থাকে তাহলে আপনি যদি ইচ্ছে করেন কিছু দেবেন তো দিতে পারেন থাকা খাওয়ার দাদা আপনাকেই দিতে হবে আপ না সে যদি আপনার ওখানে যদি থাকার জায়গা থাকে আপনি যদি বলেন যে হ্যাঁ থাকতে দেবো তাহলে অবশ্যই থাকবো যদি বলেন যে না সমস্যা আছে সে সে ঠিক আছে অসুবিধা নেই আমি বাড়ি থেকেই যাওয়া আসা করব নাহলে কোনো সমস্যা নেই যাতায়াতের শুধু পয়সাটা দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি দেখা করছি কালকে বিকেলে ঠিক আছে